আমার চারপাশে ভ্রমণের কারণগুলি হচ্ছে কি যে এখানে অনেক ভালো ভালো মাইথন ড্যাম আছে ভালো পাহাড় আছে তাই আমি এখানে ভালো ঘুরতে ভালোবাসি এবং আমি এখানে ঘন ঘনই ঘুরতে ভালোবাসি কারণ আমার যখনই মন খারাপ লাগে তখন আমি ওইখানে গিয়ে বসে থাকি যাতে আমার খুব ভাল লাগে